হ্যাঁ আমি শার্ক ট্যাঙ্ক দেখি শার্ক ট্যাঙ্ক সমাজে অনেক বড় ভূমিকা পালন করে কারণ যারা শার্ক ট্যাঙ্ক দেখে তারা বিজনেসের প্রতি ওদের অগ্রসর হয় এবং শার্ক ট্যাঙ্কে ওরা দেখে অনেক মানে যদি কোনো ব্যবসা করার যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা আরও বেড়ে ওঠে এবং শার্ক ট্যাঙ্কে অনেক স্টার্টআপদের অনেক রকম ফান্ডিং পাওয়া যায় কারা বিজনেসম্যানরা ওখানে ওদেরকে ফান্ড করে এবং ইকুইটিস ওগুলো নিয়ে থাকে এভাবে শার্ক ট্যাঙ্ক মানুষের প্রভাবিত করছে শার্ক ট্যাঙ্কটা অনেক প্রভাবিত একটা টিভি শো